পশ্চিম পশ্চিমবঙ্গের বাসস্থানের বিলাসপুর রিসর্টগুলোর ভিতরে এই যে রকম দার্জিলিং আছে যেখানে প্রচুর পাহাড় সুন্দর সুন্দর থাকার জায়গা তা ছাড়া যদি সমুদ্র দেখতে চাই তা হলে সমুদ্রর জন্য পুরী মন্দারমণি দীঘা প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে খুব ভালো ভালো রিসর্টও আছে তা ছাড়া আমাদের এখানে সুন্দর সুন্দরবন আছে যেখানে সুন্দর জঙ্গল আছে সেটাও দেখতে পারে দর্শকরা সুন্দর ভাবে সময় কাটাতে পারে নানা রকম অভিজ্ঞতাও অর্জন করতে পারবে বাজেটও সামর্থ্যের ভিতরে থাকবে এ ছাড়াও ভিক্টোরিয়া তাজমহল অনেক কিছুই আছে পশ্চিমবঙ্গের ভিতরে সেগুলো দেখতে পারে এ রকম অনেক জায়গা আছে